পশুদের চরানোর জন্য যে সবুজস্থল আমরা আমাদের আছে এখানে ধানক্ষেত আছে ধানক্ষেতের পাশাপাশি যে সমস্ত আমাদের সবুজ যে মাঠে ঘাস আছে সেই সমস্তগুলোতে আমরা কী করি আমাদেরকে পশুপাখিদেরকে ওখানে চরাই পশুদেরকে ওখানে চরাই তো মাঝে মাঝে দেখেছি আমরা যে এই বর্ষার সময় বা শীতের বেলায় শীতের যে ঠান্ডায় পশুপাখিরা এসে খুবই তারা সমস্যার মধ্যে পড়ে তাদের বর্ষাকালে এর মধ্যে ভিজতে হয় জলের মধ্যে ভিজতে হয় জলের মধ্যে ভিজে তারা যেই সমস্তভাবে তারা থাকে তো আমাদেরকে দেখে খুবই কষ্ট লাগে সেই পশুপাখিরা পশুপাখিরা এই যে জলবায়ু যে চেঞ্জ হচ্ছে জলবায়ুর এ আবহাওয়ার যে কঠোর আবহাওয়া বা ধরুন তার পরে পরে আসছি আমরা যে গোরু গোরুরা ভেসে যায় বন্যার সময় বন্যার সময় ভেসে তারা এপার থেকে অন্য জায়গায় চলে টলে যায় মানুষ তাদের খুঁজে পায় না আর তারা মৃত্যুবরণ করে এবং এই প্লাস্টিক আমাদের যে প্লাস্টিক দূষণ হচ্ছে দিন দিন প্লাস্টিকটা প্লাস্টিকের দূষণ দিন দিন বেড়ে যাচ্ছে তো প্লাস্টিক দূষণ থেকে রক্ষার জন্য হবে গোরুদেরকে বা আমাদেরকে গবাদি পশুদেরকে বাইরে ছাড়লে চলবে না বেশি তো বাইরে ছাড়লে তারা প্লাস্টিক ভক্ষণ করবে এবং তার পাশাপাশি যে প্লাস্টিকগুলো আমরা ফেলছি সেগুলো যত্রতত্র ফেললে চলবে না ঠিকমতো জায়গায় ফেলতে হবে এইভাবে আমাদের প্লাস্টিককে সরাতে হবে এখান থেকে জলের অভাব জলের অভাব থেকে আমরা কী করি আমাদের যে পশুপাখিরা পশুপাখিরা যেখানে আমরা চরাতে যাই সেখানে গিয়ে তারা খায় কিন্তু জলের জলের ঠিকমতো অভাব তাদের ঠিকমতোভাবে হয় না জলের অভাব বলতে তারা এই সমস্ত পুকুর থেকে খায় জল কিন্তু এখনকার দিনে যে আবহাওয়ার পরিবর্তন গরম প্রচণ্ড বেড়ে যাচ্ছে বৰ্ষাকালে ঠিকমতোভাবে বৃষ্টি হচ্ছে না গ্রীষ্মকালে ঠিকমতোভাবে গ্রীষ্মকালে চরম রোদ হচ্ছে এসবের থেকে জল সব শুকিয়ে যাচ্ছে তারা ঠিকমতোভাবে পান করতে পারছে না জল এইভাবে তারা জল এর সংকট বা জলের এ আমরা বুঝতে পারি তাদের মধ্যে পশুপাখিদের মধ্যে আমাদের পশুদের মধ্যে এই সমস্ত খারাপ প্রভাব তাদের মধ্যে পড়ছে এবং তারা এই এগুলোকে এগুলোতে খুবই তারা দুর্দশার মধ্যে এবং তারা অভাব কষ্টের মধ্যে তারা এ মধ্যে বিচরণ করছে আমরা তা দেখতে পাচ্ছি